ওলা চালক আমি গতকাল বানপুর থেকে আসানসোল গেছিলাম সকাল দশটায় আপনার ক্যাবে আমি আমার কালো রঙের ব্যাগ আপনার গাড়িতে ফেলে এসেছি তো সেটা আমাকে কি আপনি এখন আসানসোলে দিয়ে যেতে পারবেন